হ্যাঁ হ্যালো আমি শুভঙ্কর বলছি হ্যাঁ বাবু হ্যাঁ বলুন বলুন কী বলছিলেন আর বাবু কী বলব এখানে ব্যবসা পাশাপাশি দোকানে তো যে হারে ডিসকাউন্ট দিচ্ছে আপনার তো মালের ডিসকাউন্ট করছেন না এই কারণে তো আমাদের বিক্রি এমনিই কমে গেছে পাশের দোকানে সব টোয়েন্টি থার্টি পার্সেন্ট এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই জন্যে তো আমাদের কাস্টমার তো এসে ঘুরে চলে যাচ্ছে এত দাম দেখে কে কিনবে একই জিনিস পাশের দোকানে পেয়ে যাচ্ছে প্যান্ট শাড়ি বাবু দেখুন হ্যাঁ আমি কিছু কিছু জিনিসে ডিসকাউন্ট করে দিতে হবে না হলে তো মানুষজন এদিকে আসছে না যেমন শাড়িটা আর বিশেষ করে প্যান্টটা যেগুলো মানুষ সচরাচর কেনে কতটা করবো স্যার ওটা তা শাড়িগুলো কি টোয়েন্টি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট করে দেবো আরে আমাদের যেগুলো প্রিন্ট সতেরোশো নিরানব্বই টাকার সেগুলো ওরা দিচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা দুশো টাকা এমনিই দিয়ে দিচ্ছে কমে দেখুন বাবু যা কেনা আছে কেনার থেকে একটা মিনিমাম চার্জ রেখে ছেড়ে দিন কারণ গোডাউনে মালগুলো এমনিতেই আমাদের প্রচুর স্টক হয়ে আছে গোডাউন তো খালি করতে হবে পুজোর সময় নতুন মাল আবার স্টক করব কীভাবে পুজোর হ্যাঁ কারণ পুজোর আগে আমাদের তো নতুন কালেকশান আর কিছু নাই যা কিছু আছে সব পুরনো মডেল পুরনো কালেকশন এবারে পুরনো কালেকশন তো আর বাড়ির বউরা সেগুলো আর পছন্দ করছে না নেড়ে ঘেঁটে এগুলো ওরা সাইডে করে দিচ্ছে আচ্ছা আর বলছি ওই ছেলেদের জামা প্যান্টের উপরে প্যান্টের দামও তো খুব বেশি হয়ে যাচ্ছে যে ইয়ং ছেলেরা তো কেউ আসছে না সব অনলাইনের দিকে কিনে নিচ্ছে অনলাইনে তো এখন নাকি বলছে সাতশো টাকা সাড়ে সাতশো টাকায় জিনস পেয়ে যাচ্ছে এই কোয়ালিটির জিনসগুলো হ্যাঁ বারোশো তেরোশো হচ্ছে কিন্তু সারাদিন তো একটাও বিক্রি হচ্ছে না দেখা যাচ্ছে না এত দাম দেখে আসছে ইয়ং ছেলেরা দেখুন বাবু আমাদের এগুলো তো সব তো হাজারের ওপরে এমনিই কেনা আছে আপনি যেটা বলছিলেন আগের খাতা দেখলাম

হ্যাঁ একশো করে পঁচিশশো পঁচিশশো টাকা আচ্ছা তাহলে তো এমনিই বিক্রি হয়ে যাবে এত কমে দিতে হলে তো মানে অনলাইনে এই কোয়ালিটির মাল নেই আচ্ছা ঠিক আছে বাবু তাহলে দেখছি কতদূর করা যায় বেশ হুম আচ্ছা আচ্ছা বেশ বেশ বাবু ঠিক আছে রাখলাম